সাগরে মাছ ধরতে যাওয়ার আগে প্রথমে পাঁচ সাতজন একসঙ্গে যেতে হয় সেই লোকজনগুলোকে ঠিক করে বড়ো একটি ট্রলার কিংবা বোটের সাহায্যে সেদের সাগরের মাঝখানে জাল নিয়ে যেতে হয় সেই জাল ফেলে মাছ শিকার করতে হয় বঁড়শি দিয়েও মাছ শিকার করা যায় সেগুলির বোটে তুলতে হয় বোটে বরফ মজুত থাকে কারণ মাছ যে মাছগুলি মারা যাচ্ছে সেগুলি যাতে নষ্ট না হয়ে যায় এইভাবে এক সপ্তাহ থাকার পরে বাড়ি ফিরতে হয় সেই বোট নিয়ে সাগরে বিভিন্ন ধরনের বড়ো মাছের বাজার আছে যেমন বড়ো পাঙ্গাল মাছ থেকে শুরু করে টুনা মাছ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেগুলি ভারতবর্ষের বাজারে প্রচুর দাম আছে এমন কি বাইরের বাজারেও দাম আছে